জুয়েলার শপ বলছেন আপনার সোনাদানা ভরি কেমন যাচ্ছে এখন তো চলছে বাজারে পঁচানব্বই তুমি নব্বই কী করে বলছো কত পার্সেন্ট মাত্র টোটালে কিছু কম হয় না আমার টোটাল সত্তর ভরি সত্তর ভরি সোনা দরকার আশি ওটা পঁচাত্তর করে দিন

আর নূপুরের কী কীরকম যাচ্ছে দাম দর হুম আনা হয় না ভরি হুম আমার ওরকম সাত ভরির মত দরকার

পঁয়ত্রিশ হাজার দাম বেশি হয়ে যাচ্ছে ওটা দশ করুন হবে না দেখুন আমি পঁয়ত্রিশ সত্তর ভরি নেবো আনা নেবো সত্তর আনা তিরিশ তা পঁচিশ করে দিন আমি আমার কথা শুনুন ওটা পঁচিশ করে দিন সত্তর ভরি সোনা নিচ্ছি আর তোমার সাত ভো সাত আনা তোমার আচ্ছা ঠিক আছে